বি এম ডব্লিউ মার্সেডিস ল্যাম্বর্গিনি জাগুয়ার হন্ডা হ্যুন্ডাই মারুতি সুযুকি বোলেরো মহেন্দ্রা ট্রেন টাটা সুজুকি পুলিশ কার ধ্রুম ট্রাক বাইসাইকেল বাস এম্বুুলেন্স এরোপ্লেন পুলিশ কার ফায়ার ইঞ্জিন ট্র্যাক্টর ট্যাক্সি